যখন বন্য প্রাণী সামনে আসে তখন আমি আস্তে যাই সরু রাস্তা সরু রাস্তা পড়লেও আস্তে আস্তে যাই এলোমেলো রাস্তা হলে আস্তে হয়ে যাই কারণ অন্য সাইড থেকে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে খারাপ আবহাওয়া যখন ঝড় বৃষ্টি হয় তখন গাড়ি চালানো যায় না এক জায়গায় থেমে যাই খারাপ ট্রাফিক খারাপ ট্র্যাফিকে খারাপ ট্র্যাফিকে গাড়ির কাগজপত্র পলিউশনের কাগজ লাইসেন্স গাড়ির গাড়ির গাড়ি চালানোর সময় গ্লাভস হেলমেট ও পায়ে বুট এইসব পরে গাড়ি চালাতে হয়